হ্যাঁ আমি পাখি আমি পাখি খুব ভালোবাসি পাখি খুব ভালোবাসি আমি পাখি দেখতেও ভীষণ ভালোবাসি পাখি আমার কাছে খুব ভালো পাখি আমি পাখিকে খুব ভালোবাসি আর আমাদের আর আমার আমার বাবাদের বাড়িতে দুটি দুটি পায়ে আমার কাছে আমার কাছে প্রশংসার পাখি হলো যে পাখি দুটো আমি পুষি আমাদের বাড়িতে অনেক পায়রা আছে অনেক পায়রা আছে প্রচুর পায়রা আছে তার মধ্যে এক দুটো পায়রা আছে পা বাবু পায়রা একটা মেয়ে আর একটা মদ্দা তা তাদের তাদের দুজন তাদের দুজন মনে দুজনকে দেখলে মনে হয় তারা নায়ক নায়িকা তাদেরকে দেখলে মনে হয় তাদের তাদেরকে তাদেরকে তাদের দুজনকে আলাদা জায়গায় রাখি নাকি আলাদা জায়গায় না রাখলে ওরা নাকি অনেক পায়রার মধ্যে থাকলে ওরা নাকি অনেক গরম সহ্য করতে পারে না নোংরা জায়গায় থাকতে পছন্দ করে না সবসময় পরিষ্কার জায়গায় থাকে আমিও আমিও ওদের সব পায়রাগুলো এক জায়গায় রেখে দিই আর ওই দুটো পায়রা আলাদা আলাদা জায়গায় রেখে দিই ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই জায়গাটা আলাদা আলাদা জায়গায় রেখে দিই কারণ ওই পাখি দুটো আমার কাছে স্পেশাল আর কোনো পাখি আমার স্পেশাল নয় ওই পাখি দুটোই আমার কাছে স্পেশাল তাই ওই পাখি দুটোকে আমি আলাদা জায়গায় রেখে দিই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই আর ওরা নাকি আর কি সুন্দর দেখতে আমার পাখি দুটোকে ভীষণ ভীষণ ভালো লাগে পাখি দুটো কী সুন্দর দেখতে পায়রা পায়রা দুটো আমার কাছে খুব ভালো লাগে পায়রাগুলো ময়ূরের মতো কী সুন্দর আমার ভীষণ ভালো লাগে আর ওদেরকে ওদেরকে আমি বিকেল হলে বিকেল হলে আমি ওদেরকে আমার কাঁধে দুজনকে দুটো কাঁধে কাঁধে বসিয়ে নিয়ে দুজনকে কাঁধে বসিয়ে নিয়ে একটু বাইরের দিকে ঘুরতে যাই ওদেরকে নিয়ে বাইরে একটু দেখাই আঁকার আমার সাথে ঘোরে আমার কাঁধে বসে ঘোরে আর ওরা অনেক আর ওরা অনেকেই আনন্দ পায় আ আমার আমার কাছে সব সময় থেকে থেকে আমাকে আর ভয় পায় না আর আর পাখি দুটো আমার কাছে মনে হয় নায়ক নায়িকা আর আর আর ওদের আর কী বলি আর ওদের যে পায়রা বা বাবু পায়রা ওদের ওদেরকে বলে বাবু পায়রা ওদেরকে আমি আলাদা জায়গায় রাখি আলাদা ওদেরকে ভালো খ ভালো খেতে দিই আরও পাখিদেরকেও দিই কিন্তু এই পাখি দুটো আমার কাছে স্পেশাল আমি সব সময় ওদেরকে খুব যত্ন নিই আর ওদেরকে খুব যত্ন করে খাইয়ে দিই যত্ন করে ঘরের ভিতরে ঢুকিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ভালো করে ঢুকিয়ে রেখে দিই এই কারণে আমার কাছে মনে হয় ওরা নায়ক নায়িকা এই এইভাবে আমি পাখি দুটিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই